হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন

হ্যাঁ হ্যাঁ আমাদের দোকানে তো সব রকম কম্পানির ফোন পেয়ে যাবেন এখানে স্যামসাং ফোন যেটার স্পীকার খুব ভালো হবে এছাড়া রেডমি রিয়েলমি পেয়ে যাবেন আপনাকে এসে দেখতে হবে আর ফোন সম্পর্কে তো এখন অনলাইনেও যদি জানা যায় আপনি অর্ডার করেও দিতে পারেন তো আপনার ক্যামেরাওয়ালা যদি ফোন দরকার হয় তাহলে আমি বলবো ওয়ানপ্লাস বা আপনি স্যামসং নিতে পারেন আপনি যদি সাউন্ডের জন্য ভালো নিতে চান তাহলে আমি বলবো ওয়ানপ্লাসটাই সবথেকে ভালো হবে সব রকম ফিচার্স এর মধ্যে ভালো পেয়ে যাবেন এছাড়া লেনোভো পেয়ে যাবেন কিন্তু লেনেভোর ক্যামেরা অতোটা ভালো পাবেন না

ওয়ানপ্লাসটা আপনার ধরুন মিনিমাম তো এখনকার যা চলছে তার মধ্যে পঁয়ত্রিশের নীচে কিছু নেই সেইরকম আর পঁয়ত্রিশ থেকে আপনার স্টার্টিং আছে আর আপনি যদি অন্যান্য ফোন নিতে চান স্যামসাং এইগুলো আপনি পনেরো কুড়ি হাজারের মধ্যেই ভালো পেয়ে যাবেন রেডমি রিয়েলমি এগুলো পনেরো কুড়ি হাজারের মধ্যে তিরিশ হাজারের মধ্যে ভালো পেয়ে যাবেন হ্যাঁ আপনি সাউন্ডের জন্য স্যামসংটাকে নাই নিতে পারেন কারণ স্যামসাঙ্গের স্পীকার অতোটা ভালো হয় না আমি বলবো যে আপনি যদি সব কিছু একটু ভালো নিতে চান এবং চান যে এটা গিফট দেবেন তাহলে বলবো যে আপনি ওয়ানপ্লাসের দিকে যান কোন ফোনটার জন্য বলছেন হ্যাঁ সব কিছুই ভালো পাবেন ব্যাটারিও এখানে একটা ফোনের মধ্যে সব কিছু ভালো পাবেন না আমাদের সত্যি কথা যে একটা ফোনের মধ্যেই সব কিছু কিন্তু ভালো হয় না একটা ভালো হলে একটা একটু থাকবেই যেমন ধরুন আমনি যদি বলেন যে আমি ক্যামেরা ভালো নোবো তাহলে দেখা যাবে হয়তো ব্যাটারিটা খুব বেশিক্ষণ চলছে না আপনি যদি বলেন যে আমি এর মধ্যে স্টোরেজ যাতে ভালো থাকে দেখা গেল তার কল সিস্টেম বা সেটিংসে অতো কিছু অপশান নেই এরকম টাইপের হবে তা এমনি ফোনের উপরে এক বছরের ওয়ারেন্টি থাকে আর যদি আরেকটা আমাদের আছে যে একটা গ্যারেন্টি কার্ড পাওয়া যায় সেটার জন্য আপনি এক্সট্রা এক বছরের গ্যারেন্টি পাবেন সেটা সাতশো সত্তর টাকা নেয় ওই কার্ডটা কিনলে আপনি আরো এক বছরের গ্যারেন্টি এক্সট্রা পাবেন মানে আপনি দু বছরের গ্যারেন্টি পাবেন হ্যাঁ হ্যাঁ আমার দোকানেই সব কিছু অ্যাভেলেভেল থাকে যদি কিছু না পছন্দ হয় আপনি যদি আপনার মনের মতো কোনো ফোন চান তাহলে সেটা আমাদেরকে বলে যেতেও পারেন আমরা পরে আনিয়ে নিতে পারবো এক দু দিনের মধ্যেই আনিয়ে নেবো বা সকালে বললে সন্ধের মধ্যেও আনিয়ে নেবো অসুবিধা হবে না আমাদের দোকান সকাল আটটা থেকে সন্ধে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে থ্যাঙ্ক ইউ স্যার